পুরুলিয়ার বিখ্যাত পর্যটন শিল্প এখন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় এখানে পলাশ বন এবং নানান রকম জিনিসপত্র যেমন জঙ্গলের যে একটা অনুভূতি সেটা যেমন পাওয়া যায় সেরকম এখন নানা রকম রিসর্ট তৈরি করা হয়েছে থাকবার ব্যবস্থা ভালো খাবার ভালো থাকার পরিষেবা সব কিছুই আস্তে আস্তে ছোট বড় করে তৈরি হয়ে যাচ্ছে যেটা আগে ছিল না কিন্তু এই অয্যোধ্যা পাহাড়ের জন্য এখন মানুষ যেমন ছোট কাজও ও করতে পারছে সেইভাবে বড় কাজও করতে পারছে ছোট ছোট মেলা মেলা তৈরি করা হচ্ছে যাতে নিজেদের যে সমস্ত জিনিসপত্র আছে যেমন মুখোশ তারপর মাটির জিনিস টেরাকোটার যে গয়নাগুলো হয় সেগুলো আস্তে আস্তে মানুষজন তুলে ধরছে বেচছে তাতে তাদের যেমন টাকা পয়সাও কিছু রোজগার হচ্ছে আর অন্যভাবে দেখতে গেলে আমাদের পুরুলিয়ার যেগুলো বিখ্যাত জিনিস সেগুলোও মানুষজন বাইরের থেকে এসে কিনে নিয়ে যাচ্ছে সেখানেও সেগুলো দেখা যাচ্ছে এবার আসি আমাদের অন্য যেটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে জাদুঘর নাম হচ্ছে সায়েন্স মিউজিয়াম তো এখানে বাচ্চাদের বিজ্ঞান মেলা যেটা বলা হয় সায়েন্স ফেয়ার সেটা করা হয় নানান রকম স্কুলের ছেলে মেয়েরা নিজেদের যেসব ছোটখাটো বুদ্ধি লাগিয়ে যেসব জিনিসগুলো তৈরি করে সেগুলো আর সবার সামনে তুলে ধরে এবং নিজেদের বিজ্ঞান চর্চাটাকে আরও উন্নত করে তোলে এবং নিজেদের শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে যেখানে আটকে যায় সেগুলোতে তারা একটু সাহায্য করে দিলে তাদের হয়তো ছোট জিনিসটা অনেক বড়ভাবেই আমাদের সামনে পেশ করতে পারে